হ্যালো হ্যাঁ বলছি আপনি কি মোবাইল হল থেকে বলছেন হ্যাঁ বলছি দাদা আমি একটা নতুন ফোন কিনব আর কি তাই জন্য ওই মোটামুটি কম রেঞ্জের মধ্যে খুব একটা রেঞ্জের মধ্যে না রেঞ্জের মধ্যে কিন্তু আমি ফিচার্সগুলো একটু মোটামুটি ভালো চাইছি এখন তো অনেক ফোনই বেরিয়ে গেছে যেইগুলোর মানে দাম কিন্তু ফিচার্স খুব ভালো ভালো রয়েছে হ্যাঁ ওই আর কি মানে আমার সেরকম কিছু দরকার নেই বাড়ির জন্য আর কি বাড়িতে ইউজ করার জন্য আর কি নেব ওই মানে গেম টেম খেলার জন্য না ওই বাড়িতে শুধুমাত্র ইউজ হবে কল যাতায়াত এমনি আর টুকিটাকি শুধু এইসবের জন্য আর কি তো আপনার কাছে কম রেঞ্জের মধ্যে কি সেরকম ফোন কিছু রয়েছে আমি তো মোটামুটি দশ বারো দশ থেকে বারো হাজার বা বারো হাজার থেকে চৌদ্দো হাজার এইরকম রেঞ্জের মধ্যে হলে হবে মানে খুব একটা দাম নয় মোটামুটি যতটা কম রেঞ্জের মধ্যে হয় আমার পক্ষে ততোটাই ভালো না আমি দেখেছি কিছু কোম্পানি ওই রিয়েলমি রেডমি ভিভো এই এই রকম কোম্পানি কিছু দেখেছি তো আপনার কাছে কোন কোম্পানির ফোন আছে আমাকে একটু বলুন না দেখি তারপর আচ্ছা ঠিক আছে রিয়েলমির কী ফোন আছে আপনার একটু বলুন তো হ্যাঁ রিয়েলমি ও আচ্ছা ঠিক আছে তো আপনি কোন ফোনটা আছে বলুন না রিয়েলমির আচ্ছা ওই আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান না আচ্ছা ঠিক আছে সন্ধ্যার দিকে আপনার দোকান খোলা থাকে তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে সন্ধ্যার দিকে যাচ্ছি গিয়েই তাহলে না হয় মানে ভিভো প্রোয়ের মডেলগুলো দেখব আর সব ফিচার্সগুলো দেখব দিয়েই না হয় নেব আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ